এখন গ্রামীণ অঞ্চলে নদীয়া জেলায় তরুণরা সবজি লাগাচ্ছে যেও ধরনের সবজি যে ধরনের সবজি হোক না কেন সেগুলো লাগাচ্ছে দিয়ে সবজি ফলার পর সবজিকে নিয়ে যেয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে বাজারে বেশ মূল্য হো টাকা হচ্ছে টাকাটা নিয়ে কিছু আয়ও হচ্ছে মানুষের জীবনে কম সবজি টাকা বেশি মানুষটাকে আর বেশি খাটতে হয় না যেমন ফুল চাষ ফুল লাগিয়ে দিলো ব্যাস দু তিন বার ওষুধ দিয়েছিলো ব্যাস আর কিচ্ছু করতে হবে না ফুল হয়ে গেলো সেইগুলোকে বাজারে নিয়ে গিয়ে সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো কিছু টাকা আয় হলো এখন মানুষের নতুন উপায় কী এখন মানুষকে বেশি খাটতে হয় না যেই ধরনের চাষ বাস হোক না কেন সবজি হোক ধান হোক আলু হোক যেই হোক না কেন চাষ বাস এখন কোনো চাষ বাসই মানুষকে খাটতে হয় না এখন সব মেশিন বেরিয়ে গিয়েছে এখন মেশিনের দ্বারাই সব করে দিচ্ছে ব্যাস মানুষের খাটাই কমে গিয়েছে আর পয়সাও পাচ্ছে বেশি মূল্য পাচ্ছে চাষ বাস করছে তারপরে ফসল হলে সেইগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে ব্যাস ফসল পয়সাও পেলো খাটালিও কম ওই জন্য মানুষ গ্রামীণ অঞ্চলে মানুষ আর বেশি খাটাখাটি করে না মেশিন বেরিয়ে গেছে মেশিনের দ্বারাই সব কাজ করছে তাইতে কাজও হচ্ছে আর পয়সাও বেশি পাচ্ছে ওই জন্য মানুষ খুব কম খাটনিতে আয় করতে পেরে গিয়েছে